ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মোটামুটি এখন ভালো যাচ্ছে তবে যেটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন যে সাচকা বাত সাচকা একটা ভাষা উচ্চারণ করেছিলেন আমার মনে হয় সবকা আকাস সবচা বাত এরকম একটা ভাষা যাই হোক আমার এখন ওটা মনে আসছে না সবকা বিপা বিকাশ এই বিকাশটা ততটা ভালোভাবে আমাদের ভারতীয় মুখ্যমন্ত্রী এখনও সেই বিকাশের জায়গায় পৌঁছাতে পারেনি কিন্তু উনি বলছেন যে সবকা সা সা সবকা বিকাশ এরকম একটা ভাষা উনি উচ্চারণ করছেন কিন্তু সেই বিকাশ আর স্বচ্ছ ভারত যেটা স্বচ্ছ ভারত পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন সেই স্বচ্ছ ভারতটা যেন অস্বচ্ছ ভারতে পরিণত করতে যাচ্ছে জানি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কী ভাবছেন কী করছেন একটা প্রধানমন্ত্রী যদি আমাদের ভারতের পিতা আগে আমাদের যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তাকে মা বলে সকলে সম্বোধন করতেন যে ভারতের মাতা কারণ এখন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের নরেন্দ্র মোদী সাহেব কিন্তু এখন তো ভারতের পিতা হিসাবে আমরা গ্রহণ করি সেই পিতা হিসাবে গ্রহণ করতে গিয়ে কোথাও যেন আমরা থমকে যাচ্ছি কোথাও যেন আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেই চ্যালেঞ্জের সম্মুখীন আমরা এই মানুষজন প্রতিনিয়ত হয়ে যাচ্ছি আমাদের ভারতের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা মোটামুটি খুব খারাপও বলা যাবে না মোটামুটি যাচ্ছে তার মাধ্যম দিয়ে কিছু কিছু খারাপ কাজ ক্ হচ্ছে হ্যাঁ সেটা মনে হয় আমার মাননীয়া প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু সজাগ থাকেন একটু তার তীক্ষ্ণ দূরদর্শিতার সঙ্গে কাজ করেন বা মানুষজনের সতর্কবার্তা দেন যে মানুষের পাশে থাকাটা খুব মানে প্রয়োজন আর তাদের স্বাস্থ্য পরিষেবাটা দেওয়াও প্রয়োজন তাহলে মনে হয় আরও কালই আমাদের রাজ্যের মন্ত্রী আর প্রধানমন্ত্রীর যদি সহানুভূতি এক হয় তাহলে মনে হয় মানুষজন খুব ভালোভাবে পরিষেবাটা পায় আশা করি জানি না কো এখন তো ঠিকঠাক হচ্ছে মোটামুটি হ্যাঁ পরে হয়তো পরের সিচুয়েশানে আরও ভালো হতে পারে সেটা সময় বলবে সময়সাপেক্ষ